দাদা শোনেন আমাদের টেবিলে খাওয়ারের পরিমাণটা একটু বেশি এসেছে তাই আমরা খাবারের পরিমাণ একটু কমাতে চাই এর জন্য এক প্লেট মাংস টি ফিরিয়ে নিয়ে যান